হ্যালো আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম দুই দিন আগে তা আমাদের বাড়ি থেকে জিনিসপত্র সব তো চুরি হয়ে গেলো মানে আমি বেড়াতে গিয়েছিলাম গিয়ে এসে বাড়িতে দেখি সব কিছু জিনিসপত্র সব মানে কিছু কিছু জিনিস আমাদের চুরি হয়ে গিয়েছে সেগুলো কীভাবে উদ্ধার সোনার হার টাকা বাসন কাপড় চোপড় হ্যাঁ করেছিলাম

ঠিক আছে ঠিক আছে